পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা তুলনামূলকভাবে অন্যান্য রাজ্যের থেকে কম কম নয় বলা যেতেই পারে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের মধ্যে মানে খারাপ দিকগুলো আছে যেগুলি সবসময় চোখে পড়ে না যেমন হচ্ছে আমাদের হাসপাতালের পরিষেবা এখন যথেষ্ট উন্নত মানের হয়েছে কিন্তু অনেক অনেক এলাকা থেকে অনেক ব্লক থেকে যেহেতু স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য রুগিরা আসছে সেই তুলনায় কিন্তু আমাদের বেড দিতে খুবই অসুবিধা হচ্ছে আর তাছাড়া এরকম ডাক্তারের যে যে সমস্ত পরিষেবা দেওয়ার দরকার বা গর্ভবতী মাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে তুলনামূলকভাবে এখন উন্নতমানের হয়েছে আর এই বর্তমানে আমি যা বুঝলাম পশ্চিমবঙ্গে কিন্তু কোভিডের সময় যে পরিমাণে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে তা কিন্তু গ্রহণযোগ্য হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি থাকতেই পারে থাকতেই পারে কারণ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিন্তু একসাথে সব ক্ষেত্রে পরিষেবা দেওয়াটা তো সম্ভবপর হয় না তাই যে সমস্ত ত্রুটিগুলো আছে পরবর্তীকালে সেগুলো সরকার মানে সরকার নিজের মত করে সংশোধন করে নিতে পারে এটাও আশ্বাস রাখি